ফ্রি ফায়ার টুর্নামেন্ট ফ্রি ফায়ার টুর্নামেন্টে অনলাইন গেম ফ্রি ফায়ার টুর্নামেন্ট গিয়েছিলাম ফ্রি ফায়ার খেলাটাই অনলাইন গেম অনলাইন গেমে মানে অনলাইন ফ্রি ফায়ার গেমে খেলতে গিয়েছিলাম ফ্রি ফায়ার গেম খেলতে গিয়েছিলাম টুর্নামেন্ট খেলায় হয়েছিল হোমড়ায় সেখানে গিয়ে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলেছিলাম সেখানে চাদ মানে চৌদ্দটা এন্ট্রি হয়েছিল চৌদ্দ পনেরোটা ষোলোটা এন্ট্রি হয়েছিল সেখানে টুর্নামেন্টে খেলতে গিয়েছিলাম গিয়ে ওখানে চার জন করে খেলা আমার একটা চাচাতো মামা গিয়েছিল আমার আমি গিয়েছিলাম আর আমার একটা পিসির ছেলে গিয়েছিল আর একটা বন্ধু গিয়েছিল গিয়ে চার জন মিলে ওরা খুব ভালো খেলে আমি মোটামুটি খেলি আমার কোবরা বান্ডিল আছে কোবরা এমপি ফর্টি আছে বানি এমপি ফর্টি আছে ডবল শুটারের গালা আছে এ এম টেনের গালা আছে এগুলো নিয়ে খেলছিলাম মানে আমরা সেকেন্ড প্রাইজ নিয়েছিলাম ওখানে গিয়ে চার জন করে খেলা অনলাইন গেম ফ্রি ফায়ার গেম ওখানে আরও সবাই খেলেছিল প্রথম গেমটা মানে প্রথম গেমটা পুরো হাত মানে ছয় সাতে এরকম হয়ে ছয়ে ছয় হয়ে গিয়েছিল তার পরে ফের আমরা জিতে গিয়ে তারপর থেকে অতটা মানে টাফ হয়নি প্রথম গেমটা খুব টাফে খেলেছিলাম তার পরের গেম থেকে ট্রাবল হয়নি সবাই ঠিকঠাক খেলেছিলাম ফ্রি ফায়ার গেম ভালো মানে টুর্নামেন্টে সব জায়গায় যা যেখানে টুর্নামেন্ট হয় সেখানে চলে যাই অনলাইনে খেলতে চলে যাই ফ্রি ফায়ার খে টুর্নামেন্টটা ভালো খেলা